তেইশে মার্চ আমার বোনপোর উপনয়ন উপলক্ষ্যে আমি ঠেক রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি পায়েস রায়তা রসগোল্লা ইত্যাদি আমি অর্ডার দিয়েছিলাম তো সেই জন্যে আমি জানতে চাইছি যে আমি এতোদিন আগে যেহেতু অর্ডার দিয়েছি তার কি আমি কোনো ছাড় পাবো এবং আমার খাবার ওই খাবারগুলি চাই হচ্ছে দশটার আগে মানে সকাল দশটার আগে আমার খাবার ডেলিভারি চাই কারণ অনেক আত্মীয়রা আসবে আপনারা একটু দেখুন যাতে সময় মতন খাবার পৌঁছোনো যায়